আমাদের ভারতবর্ষে যেখানে সবকিছু উন্নত হচ্ছে পড়াশোনা থেকে শিক্ষকতা থেকে সবই আমাদের উন্নত হচ্ছে সেখানে আমার মতে ছেলেরা যেখানে এগিয়ে আছে মেয়েদেরকেও তেমনি এগোনো উচিত আমাদের ছেলেরা যেমন খেলাধুলোর দিক থেকে পড়াশোনার দিক থেকে এগোচ্ছে যেমন ছেলেটা উন্নত করছে তেমনি আমার মতে মেয়েদেরকেও খুবই এ বিষয়ে আগ্রহ থাকা উচিত কারণ খেলাধুলোর ফলে মানুষের মানসিকতা এবং মানুষের শারীরিকতা প্রবণতা খুবই বৃদ্ধি পায় এবং যেখানে ছেলেরা খুবই সম্মান সহকারে আগায় যেখানে ছেলেরা খুবই সম্মান পায় খুবই শ্রদ্ধা পায় খেলার মধ্যে থেকে সেখানে একটা মেয়েকেও সেখানের আগ্রহী করা উচিত এবং আমার এটাই ইচ্ছা যে আমাদের ভারতবর্ষে যেমন ছেলেদেরকে এগোনোর জন্য সুবিধা করে দেওয়া হয় ক্রিকেট খেলার বলো ফুটবল খেলা বলো হকি বলো দাবা বলো এবং নানান রকম পড়াশোনার জন্য এবং খেলাধুলার জন্য যেখানে ছেলেদেরকে করা হয় সেইখানে মেয়েদেরকেও খুবই করে মেয়েদেরকে প্রেরণা করে খেলাধুলোর জন্য আগ্রহী করা উচিত এবং আমার মতে মেয়েদের জন্য নানান রকম খেলার প্রতিযোগিতা এবং নানান রকম টুর্নামেন্ট ব্যবস্থা মেয়েদের জন্য করা উচিত যেমন ভারত থেকে জিমের থেকে মনোহর আইচ ক্রিকেটের কপিল দেব বিরাট কোহলি এমএস ধোনি বেরিয়েছে তেমনি আমাদের মেয়েদের থেকেও যেমন ঝুলন গোস্বামীর মতো আরও আরও মেয়ে তেমন বেরিয়ে আসে ফুটে বেরিয়ে আসে এবং ভারতের গলিতে গলিতে যত মেয়ে আছে সেই মেয়েরা যেন এখান থেকে ফুটে বেরিয়ে আসে